বাইক চালানোর জগতের সবচেয়ে বড় প্রবণতা ও গন্তব্যগুলি রয়েছে যাদের মধ্যে আমার কাছে সবচেয়ে উত্তেজিত বিষয় হচ্ছে পুরুলিয়া থেকে লাদাখ যাওয়ার বাইক চালানো মানুষকে অনেকটা প্রভাবিত করেছে যেখানে বাইকের মাধ্যমে খুব কম খরচার মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পাওয়া যায় যেখানে মানুষ প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে করতে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গা চলে যায় আমার যাওয়ার খুবই ইচ্ছে পুরুলিয়া থেকে লাদাখ যেখানে আমি প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারবো দেখতে পারবো বিভিন্ন বরফ পড়ার দৃশ্য